না আমার কোনও ঠিক নেই কী আঁকতে হবে একটি খাতা এবং পেন্সিল নিয়ে বসি যখন যেটা ইচ্ছে করে সেটা আঁকি এবং পরে দেখি যে ওটা একটা নতুন রূপ হয়েছে আমার কোনও থিম সেট করা থাকেনা যখন যেটা ইচ্ছে করে তখন সেটা আঁকি